হ্যালো হ্যাঁ কে বলছেন বলুন আচ্ছা ঠিক আছে বলুন হ্যাঁ আসলে দিদি তারিখটা তো এখনও ঠিক হয়নি কি বলুন তো যেহেতু বাস ছাড়ি তো যতক্ষণ না সিটটা ফিলাপ হচ্ছে ছাড়তে পারি না তো তো কয়েকটা সিট খালি আছে ওইগুলো ফিলাপ হয়ে গেলেই আমরা গাড়িটা ছাড়ব তো আমাদের প্ল্যান আছে আগামী দশদিনের মধ্যে আমরা ওই গাড়িটা ছাড়ব তো আপনি যদি বলেন আপনাদের ক্যান্ডিডেট কতজন হবে এ মানে তাহলে সুবিধা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আপনি একদম ঠিক জায়গায় ফোন করেছেন আমরা সমস্তরকম সুবিধা দিয়ে থাকি আমাদের বাসের আরোহীদেরকে তো আপনি অবশ্যই মানে আসুন আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ কল করার জন্য এবং দশদিনের মধ্যেই হ্যাঁ দশদিনের মধ্যেই আমরা গাড়িটা ছাড়ব তো খাওয়া দাওয়া একদম যথেষ্ট সমস্ত কিছুই খাওয়া দাওয়া আছে আপনারা টিফিন পাবেন তারপর সেখানে পৌঁছানোর পর জলখাবার পাবেন তারপর যখন স্নান টান করার পর দুপুরের খাবার পাবেন আর আমাদের ট্যুরটা তো বেশিদিনের জন্য নয় ওটা দুদিনের জন্য তো ফার্স্ট দিন আমরা চিকেনও রাখছি এবং মাছও রাখছি এরপর অনেকে তো খায় না অনেকে তো মাংস খায় না সেক্ষেত্রে তাদের জন্য মাছ রাখা হয় তাছাড়া ডাল ভাত থাকছে সবজি থাকছে আলুভাজা বেগুনভাজা এগুলো থাকবে চাটনি থাকবে আর আর তো বাসেতেই সমস্ত কিছু সবকিছু ব্যবস্থা আছে খুব সুন্দর করে সুব্যবস্থা আছে এবং আমরা নিউ দীঘাতে যাই সেখানে আশা করি আপনারা খুব আরামদায়কভাবেই থাকতে পারবেন ওখানে স্নান করার পজিশনও খুব ভালো আছে আর আমরা বিকেলে একটা হালকা টিফিন দিয়ে থাকি চাইল্ড টিফিন আর রাত্রে আবার ভাতও হয় রুটিও হয় আপনি যেটা খাবেন আমরা আপনাকে সেটাই দিতে পারব গাড়ি ভাড়া বলতে এখন আমরা মাথাপিছু হাজার টাকা করে নিচ্ছি হ্যালো হ্যাঁ বলুন তিন হাজার টাকা হ্যাঁ আর আপনাকে হ্যাঁ ঠিক আছে আমরা তো এখনও পুরো ডেটটা কনফার্ম করিনি তো আপনার এই নাম্বারটা আমি ফোনে সেভ করে রাখছি যখন আমাদের পুরো ডেটটা ফাইনাল হবে তবে দশদিনের মধ্যেই হবে আপনাকে আমরা ডেটটা দুদিন আগে জানিয়ে দেব আর আর দিদি আরেকটা কথা মানে গাড়ি ছাড়ার আগে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় এটাই নিয়ম আর কি ওটা যদি আপনি করেন ওই ফর্মালিটিটা যদি ফিলাপ করেন তাহলে খুব ভালো হয় ওকে আচ্ছা ঠিক আছে রাখছি